আগে ঝাড়গ্রাম জেলাতে মেয়েদেরকে শিক্ষার দিক দিকে অনেক পিছিয়ে ছিল মেয়েরা এখন ইস্কুলে যাচ্ছে এখন মেয়েরাই দেখবেন শিক্ষার দিক দেখে এগিয়ে আছে মেয়েরাই এখন সমাজে কর্ম করছে সব জায়গাতে গিয়ে ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ লাগিয়ে তারাও কাজ করছে সংসার চালানোর জন্য এছাড়াও সমাজ সামাজিক দিক দিকে ছেলেমেয়ে দুটি সমান এখন আগে বিধবাদেরকে বাইরে রেরোতে দেওয়া হতো না আগে বিধবাদেরকে সাদা জিনিস পরতে হতো এখন আর সেই রকম নেই এখন বিধবারা সব অল্প বয়সে যারা বিধবা তারা এখন আইবুড়দের মতনই আছে এইটি আমাদের এখানের ঝাড়গ্রামের একটি প্রধান চ্যালেঞ্জ যে যে আগের থেকে এখন এখানে সব কিছুই উন্নত হয়েছে মেয়েরাও এখন শিক্ষার দিক দিকে এগিয়ে গিয়েছে